আমাদের এলাকায় অনেক রকম ভাষা ব্যবহৃত হয় তার মধ্যে প্রধান উপভাষা হল ঝাড়খণ্ডী যেখান যে ভাষাটি বাংলা কিছুটা হিন্দি এবং কিছুটা আঞ্চলিক ভাষার মিশ্রণে গঠিত